আমি এখনও পর্যন্ত স্ট্যাম্প মুদ্রা বা শিলা প্রদর্শনীতে অংশগ্রহণ করিনি কিন্তু আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এই প্রদর্শনীগুলিতে অংশগ্রহণ করার কারণ আমার কাছে নানা দেশের মুদ্রা সংগ্রহ করা আছে যেমন নেপাল ভুটান ব্যংকক বাংলাদেশ চীন ইত্যাদি জায়গার মুদ্রা আমার কাছে সংগ্রহ আছে এছাড়া আরও অনেক জায়গারই আছে ভবিষ্যতে যদি আমি কোনো দিনও সুযোগ পেয়ে থাকি তাহলে আমি এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবো